আমরা বাঙালি তাই আমরা সাধারণত লাঞ্চে ভাত খাই প্রতিদিন ভাত রান্না হয় তার সাতে নানা রকমের সবজি রান্না হয় সবজি ডাল মাছ মাংস চাটনি এসব রান্না হয় গীরষ্মকালে গরম ভাত হয় তার সাতে সব দিন তো আর মাছ মাংস হয় না বৃহস্পতিবার যেমন মুগের ডাল পোস্তু চাটনি এসব রান্না হয় আবার কোনো কোনো দিন ছুটির দিনে মাংস তারপরে এখন শীতকাল পালং শাক পাওয়া যাচ্ছে পালং শাকের ঘন্ট হয় তার সাতে চালতার চাটনি হয় তার সাতে বিড়ি কলাইয়ের ডাল এসব দিয়ে আমরা ভাত খাই সাধারণত বা কোনো কোনো দিন মাছ হয় তার সাথে মাছের তেল দিয়ে একটা তরকারি হয় শাক শাক ভাজা হয় চাটনি প্রত্যেক দিনই আছে সেটা বলার নয় আমরা বাঙালিরা সব ভাত খেতেই ভালবাসি মাছে ভাতে বাঙালি আর রাত্রে সাধারণত গীষ্মকাল হলে রাত্রে ভেজা ভাত খাওয়া হয় আর শীতকাল হলে রাত্রে রুটি লুচি পরোটা তার সাথে ঘুগনি আলুর দম মিষ্টি এসব থাকে আমরা তো প্রত্যেক দিন রাত্রে রুটি খাওয়া হয় না এক এক দিন পরোটা হয় লুচি হয় এসব খাওয়া হয়